গেম কখনও পরিবর্তন করার চেষ্টা করিনি আর এটা আমি কোনও পরিবর্তন করতে পারবো না কারণ ফোনে যেরকম গেম থাকে সেইভাবে আমাদের খেলতে লাগে আমরা কোনও গেমই পরিবর্তন করতে পারবো না বা অনেক সময় আমরা কম ট্রেন্ড থাকি হ্যাঁ তখন আমরা নিজেদের মতোভাবে খেলি আর গেমের নিজের সামগ্রী বলতে ছোটবেলায় আমরা যখন ফোন থাকতো না তো ছোটবেলা যখন কলা গাছে খোল নিয়ে হেলমেট বানাতাম ক্রিকেট খেলার জন্য কাঠ দিয়ে ব্যাট বানাতাম তো প্লাস্টিক বল জোগাড় করেও খেল বল করতাম আর যদি ক বল ফল না তো হাতের সামনে কোনও জিনিস নিয়ে বল বানিয়ে খেলতাম এগুলো নিজস্ব সামগ্রী ছিল ছোটবেলায় এছাড়া গেমে কখনও কোনও কিছু পরিবর্তন করা যায় না